সম্রাট অশোক উনি খুব ভালো ছিলেন উনি বিম্বিসারের পুত্র ছিলেন উনি ভালো সাম্রাজ্য চালাতেন উনি রাজা হয়েও প্রজাদের সুখ শান্তির ব্যাপার ভালো দেখতেন সাধারণ মানুষের কথা ভালোভাবে শুনতেন প্রাচীনকালে যে শিলালিপি পাওয়া যায় তাতেও অশোকের অবদান অশোক সম্রাটের অবদান আছে এক কথায় সম্রাট অশোক খুব ভালো মানুষ ছিলেন সৎ পরায়ণ নিষ্ঠা ছিলেন উনি ধার্মিকভাবে কাজ করতেন এবার যাই শাহজাহানে শাহজাহান ছিল মোগল যুগের সম্রাট শাজাহান তার পত্নীকে এতই ভালোবাসতেন যে মমতাজ তার নাম ছিল পত্নীর পত্নীর জন্য শাহজাহান একটা তাজমহল তৈরি করে দিয়েছিলেন দিল্লির লালকেল্লাতে সেই তাজমহল এখনও প্রচুর নাম আছে তাজমহল দেখতে সকলেই যায় তাজমহল যে মমতাজের ভালোবাসার স্মৃতির উদ্দেশে শাহজাহান তৈরি করে দিয়েছিল আমাদের এই পৃথিবীতে বিখ্যাত হয়ে আছেন ওনার ওই তৈরি করা শাহজাহানের তাজমহল এত পত্নীকে ভালোবাসা হয়তো বর্তমান যুগে পাওয়া যাবে না কিন্তু উনি খুব ভালোভাবে নিষ্ঠার সাথে রাজ্যও পালন করতেন উনি খুব ভালো রাজাও ছিলেন তার সাথে উনি স্ত্রীকে খুব ভালোবাসতেন নিজের জীবনের থেকেও বেশি তাই তাঁর উদ্দেশে ওই তাজমহল তৈরি করেছেন যেটা আমাদের এখান থেকে মানুষ দূরদূরান্তের থেকে দেখতে যায় আমরাও দেখে এসেছি খুব সুন্দর জিনিস